পশ্চিম বর্ধমান জেলার কিছু স্থানীয় শিল্প বা কারুকার্যের মধ্যে যদি দেখা যায় তাহলে অন্যতম মাথায় আসে তাঁত শিল্প পাট শিল্প বিভিন্ন উলের কাজ বা অলঙ্কারের শিল্প এবং পোড়া মাটির শিল্প বোলপুরের শান্তিনিকেতনের মানুষ পোড়া মাটি দিয়ে বিভিন্ন ধরনের অলঙ্কার এবং কাপড় দিয়ে বিভিন্ন ধরনের অলঙ্কার ও বাড়ি সাজানোর জিনিসপত্র তৈরি হয় তাছাড়াও তৈরি হয় মানুষের হাতে আঁকা বিভিন্ন শাড়ি চাদর বা ঘর সাজানোর সামগ্রী এই সমস্ত স্থানীয় শিল্পগুলি পশ্চিমবঙ্গের অর্থনীতিকে অত্যন্ত পরিমাণে সমৃদ্ধ করে তুলেছে